বা আমরা বাঙালি বাংলা ভাষা এটি পশ্চিমবঙ্গের একটি বিভি বিশেষ চিহ্ন হিসাবে পরিচিত এবং বাংলা সাহিত্যিক সন সঙ্গীত নাটক চলচ্চিত্রের মাধ্যমে ভূমিকা পালন করে আমাদের সাংস্কৃতিক ঐতিহাসিক অক্ষুণ্ণ রাখে বাংলা ভাষা রাজ্যের ইতিহাস ঐতিহাসিক এবং মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে যুক্ত হয়ে থাকে এটা সারা রাজ্যে সাংস্কৃতিক পরিযে পরিচয়কে শক্তিশালী করে